বিবাহের মতো বড়ো অনুষ্ঠানের সময় প্রচুর পরিমাণের জলের ব্যবস্থা করার জন্য কি আপনি কী করেন জলের ব্যবস্থা করার জন্য প্যান্ডেল ম্যানেরা ডেকরেটার ম্যানেরা তোমার মানে বড়ো বড়ো ড্রাম দিয়ে যায় ড্রাম দিয়ে ওই প্যান্ডেলের ভিতরে রাখা হয় আর মেয়েরা ছেলেরা সবাই মিলে গাড়ি ভাড়া করে গাড়িতে ওই ওই ড্রামগুলো কলসি বালতি ওই ড্রামগুলো নিয়ে দূর থেকে জল জলের কলে গিয়ে তোমার জল নিয়ে এসে ওই জল তোমার এইই বিয়ে মণ্ডপে বা বিয়ে বাাড়িতে কোনো অনুষ্ঠানে ওই জলটা রাখা হয় বড়ো ড্রামে তোমার ঢেলে দেওয়া হয় দিয়ে আবার গিয়ে আনা হয় বহুত দূর থেকে জল আনা হয় এবং এই জলটা বহুত কাজে লাগে ভাত রান্না করার বা তরকারি ধোয়া এইসবগুলোর সমস্ত কাজে লাগে এবার এই কাজগুলি করার জন্য অনেক পরিশ্রমও করার দরকার হয় কেননা এখানে আবার দেখা গেল দু দুই ধরনের জল পাওয়া যায় সাদা জল লাল জল এবারও অনেকে আবার লাল জল খেতে চায় না সাদা জল এবার সাদা জলের জন্য আবার দূর থেকে জল সংগ্রহ করা হয় যেমনকি জলের তোমার জলের বিভিন্ন রকমের আবার ভালো জল খারাপ জলের মধ্যে পার্থক্য আছে ওই জলটাকে নিয়ে আমরা বিয়েবাড়িতে এনে তোমার রাখা হয় বড়ো প্যান্ডেলে প্যান্ডেলে রেখে ওই জলটা সব রকমভাবে কাজ করি করার পরে তোমার ওই জলটা যখন নিয়ে আনার জন্য বড়ো ব্যারেল নিয়ে যাওয়ার জন্য আবার ভিয়ান ভাড়া করা হয় ভ্যান ভাড়া করে ওই ভ্যানে ভ্যানকে আবার টাকা দিতে হয় ভ্যান ভাড়া করে গিয়ে ওই ব্যারেল নিয়ে গিয়ে ওই কলে গিয়ে কল কলে গিয়ে সাদা জলের কলে গিয়ে জল ভরে পাইপে করে আবার ভরতে হয় পাইপে ভরে তোমার